হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আপনার কেমন কী অনুষ্ঠান বাড়ি কত দিনের কী প্রোগ্রাম হ্যাঁ তিনদিন তো নাকি ও তিন দিন সমস্ত ফুল টুল প্যান্ডেল ডেকোরেটিং সব কি আমাদেরই ও সিঙ্গেল ওই কুড়ি হাজার টাকা মতো পড়বে দেখুন সমস্ত লেবার খরচা এবং ফুল টুল আমাদের আরও অনেক কিছু কিনলে প্রোগ্রামেতে এতে কুড়ি হাজার টাকা দেখে শুনেই বললাম আর কি আচ্ছা ঠিকা আছে আপনি ওই হাজার টাকা কম দেবেন হ্যাঁ হ্যাঁ একদম ডেকোরেশন যিনি থাকবে যিনি যিনি ম্যানেজমেন্টে থাকবেন ওনা ওনাকে ওনাকে আপনি জিজ্ঞেস করে নেবেন কী বলবেন আপনি ঠিকঠাক করে ও তাই করে দেবে একদম একদম একদম একদম ওখানে যেমনি ম্যানেজার কে আমি পাঠাব আপনি ম্যানেজারের সাথে কন কথা বলে নেবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদম একদম কোনও ত্রুটি থাকবে না

আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি কিছু অ্যাডভ্যান্স করলে ভালো হত না আচ্ছা ঠিক আছে ঠিক আছে